হ্যাঁ আমার নাম পারমিতা আমি আমার প্রাক বিবাহের একটি শুট করতে চাই সে ক্ষেত্রে সে জন্য আপনার সাথে যোগাযোগ করেছি আপনি যদি আপনাদের একটু ব্যবস্থাগুলো যদি একটু বলে দেন তাহলে একটু ভালো হয় আমার কোনো অসুবিধা নেই আপনি যদি বাইরে কোথাও বলুন বলেন বা যদি আমাদের কে কিছু বলেন তাহলে সে ক্ষেত্রে আমরা ওখানেও যেতে পারি আপনি যদি আপনাদের সমস্ত রকম ব্যবস্থাগুলো যদি একটু বলেন কোথায় কতদিনের শুটিং হবে বা যাতায়াত কতক্ষণের এইরকম যদি কিছু বলে দেন তাহলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আপনাদের যদি বাইরে যাওয়া হয় আপনি যেমন বললেন যে পুরীর কথা সে ক্ষেত্রে কোণার্ক মন্দির বা পুরীর সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের ওখানে করলে আমাদের যাতায়াত বা আমাদের ওখানে কতক্ষণ থাকতে হবে এবং আপনাদের শুটিং টাইম কখন এবং প্যাক আপ কখন হয় বা এইরকম কিছু যদি একটু বলে দেন তাহলে ভালো হয় তাহলে আমি আমার পার্টনারকে বলবো যে ওখানেই করতে ব্যাপারটা কনফার্ম করতে আচ্ছা ধন্যবাদ আমি তাহলে আপনাকে যোগাযোগ করে নেবো এবং আমার মনে হয় যে আমরা ওখানে গেলে ছবির জন্য উপযুক্ত পরিবেশ এবং কি বলে ওটাকে যে পরিবেশ পাবো এবং আমার মনে হয় যে এটা সবথেকে ভালো হয় যে আমরা যদি সমুদ্র সৈকতে যাই বা অন্যান্য জায়গায় যদি যাই বাইরে করতে চাই তাহলে সে ক্ষেত্রে খুব ভালো হয় তাহলে আমি আপনার সাথে পরে যোগাযোগ করে নেবো ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ